আমি আকাশ সরোবর রেস্টুরেন্ট থেকে চারটি রোল অর্ডার করেছিলাম সুবল পল্লী মাস্টার কলোনী দেশবন্ধু রোড ঠিকানায় এই মুহুর্তে আমি চারটা রোলের জায়গায় দুটো রোল বাতিল করতে